বাংলা ভাষা বাংলা ভাষার আকর্ষণ বলতে আমাদের যে ভাষা আমরা বলি আমাদের সেই ভাষার মধ্যে কিছুটা মানে রয়েছে সেই আকর্ষণটা তো আমাদের যেমন ও একটা জায়গা রয়েছে আমাদের তো খাবার জিনিসটা আমাদের পান করা আর খাবার সেই দুটোকেই আমরা একই সঙ্গে খাবার খাওয়ার সঙ্গেই তো বলি জল খাব সেটাও জল খাব বলি আবার খাবার খাব সেটাকেও খাবার খাবই বলি তো এই রকম তো অন্য ভাষায় কিন্তু সেটাকে পানীয় হিসাবেই ধরা হয় পান করার কথাই বলা হয় তো এবারে যখন আমরা কাউকে ডাকি বা কাউকে সম্বোধন কিছু করি আমাদের যারা বড় তাদেরকে আমরা আপনি বলি আমাদের থেকে যারা একটু ছোটো বা আমাদের সমবয়সী তাদেরকে তুমি বলি আর আমাদের থেকে যারা একদমই ছোটো বাচ্চা যারা থাকে তাদেরকে তুই বলে বলি এই যে আমাদের যে এত বিভিন্নতা বলার যে আমাদের সম্বোধন করার এত যে বিভিন্নতা সেটা অন্য কোনো ভাষায় থাকে না তার যে সেটাই হচ্ছে আমাদের ভাষার সবচেয়ে বড় আকর্ষণ এবং ভালো লাগা এ আমাদের ভাষাটা বলতে আমাকে ভালোও লাগে